নদিয়া জেলায় প্রধান কৃষি পণ্য এবং চাষ যেমন পশু সম্পদ শস্য পশু সম্পদ বলতে মানে এক এক ব্যক্তি তাদের পশু পালনটাকে এমনভাবে তাদের মানে ভালোবাসার দিক থেকে তারা ভেবে মানে নিজেদের হবির দিক থেকে ভেবে রেখেছে তো এমনভাবে তারা একটা ফার্ম করে সেখানে প্রচুর চাষ পশুর প্রচুর পরিমাণে পশু চাষ করে সেখান থেকে তারা প্রচুর অর্থ উপার্জন করে এবং শস্য বলতে ধান গম প্রচুর পরিমাণে এই জায়গায় ফসল হয় তো উপাদান হয় সেখান থেকে চাষিরা বিক্রয় করে প্রচুর অর্থ উপার্জন করে